হ্যালো হ্যাঁ বলুন

হোটেলের রুম ভাড়া কজন আসবেন পার হেড পাঁচশো টাকা করে না খাওয়া দাওয়াটা ওটা আলাদা করতে হবে হ্যাঁ হ্যাঁ ওইগুলোর ব্যবস্থা আমরা করে দেবো সেই জন্য আপনাকে আলাদা চার্জ দিতে হবে এবার যে যেরকম সাইট সিন দেখবে সেরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কতজন যাবেন সেটা বলে দিতে হবে আগে থেকে আচ্ছা ঠিক আছে আপনি আগে ভালোভাবে জানুন যে কতজন আসবেন টাসবেন বা কোন তারিখে আসবেন সেগুলো তো আগে জানিয়ে দিতে হবে সেরকম রুম ফাঁকা রাখতে হবে